পশ্চিমবঙ্গে ক্রীড়া একটি জনপ্রিয় বলা যেতে পারে মানে পশ্চিমবঙ্গে প্রচুর রকমের ক্রীড়া আছে তাদের মধ্যে প্রচুর রকমের প্রশিক্ষক আছেন এবং ক্রীড়ার মানে যারা খেলেন ক্রীড়ার ক্রীড়ার্থীদের সংখ্যাও অনেক তাই আমাদের এখানে ক্রীড়ার খাত আছে প্রচুর যেমন ক্রীড়া কি যারা খেলেন যা যারা ক্রীড়ার্থী তাদের জন্যে আলাদাভাবে বীমার ব্যবস্থা করা আছে তারা যদি অসুস্থ হোন বা কোনওরকম অসুস্থতার মধ্যে দিয়ে যায় তাদের সম্পূর্ণ খরচ সরকার বহন করবে এছাড়া তাদের ফি তাদের শারীরিক ফিটনেস ধরে রাখার জন্যে সমস্ত রকম ব্যবস্থা সরকার থেকে দেওয়া হয় তারা জীবনধারণের উদ্যোগ ওষুধ নানান রকম তাদের যাতে কোনওরকম অসুবিধা না হয় তার জন্যে তারা সব রকম ব্যবস্থা করে থাকে এছাড়াও তাদের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে ধূমপান ও মদ্যপান প্রতিরোধ করার মতো ব্যবস্থাও করা হয়ে থাকে যাতে ক্রীড়ার্থীদের দেখে সাধারণ মানুষ এই সমস্ত কিছু না করে